মোবাইল আমার মনে হয় খুব একটা ভালো নয় তার কারণ হচ্ছে বর্তমান ছেলেমেয়েদের প্রত্যেকের হাতেই একটা একটা করে মোবাইল আছেই সবসময়ে তারা মোবাইল নিয়ে ঘুরছেই স্নান করা খাওয়া ছাড়া বাকি সব সময়েই তাদের হাতে যেন মোবাইল একটা করে আছে সব সময়ে তারা মোবাইল হাতে নিয়ে হলে গেম খেলছে নাহলে ভিডিয়ো দেখছে নাহলে ফেসবুক দেখ খুলছে নাহলে হোয়াটসঅ্যাপে কোনো টেক্সট কোনো কিছু করছে এরকম নানারকম মোবাইল নিয়ে করেই চলেছে ঘেঁটেই চলেছে সারা দিনরাত ধরে এতে করে কি হচ্ছে লেখাপড়ার অনেক ঘাটতি হচ্ছে লেখাপড়ায় মন বসছে না লেখাপড়ার প্রতি মনোযোগই নেই সবসময় মোবাইলের প্রতিই তারা আকৃষ্ট হয়ে পরছে কোনো কিছু বলতে গেলে বাড়িতে অশান্তি হয়ে যাচ্ছে হ্যাঁ ছেলেমেয়েরা রাগে বই ছোড়াছুড়ি করছে খাওয়া দাওয়ার প্রতি তাদের সেরকম কোনো আগ্রহও নেই হয়তো দেখা যায় যে খেতে না দিয়ে বোধহয় মোবাইল ঘাঁটলেই তাদের সারাদিন চলে যায় না খেয়েও তারা সারাদিন কাটিয়ে দিতে পারে এভাবে মোবাইল নিয়েই তারা সারাদিন খেলছে এভাবে মোবাইল দেখতে দেখতে দেখা যাচ্ছে যে কোনো কোনো ছেলেমেয়ের মাথার যন্ত্রণা শুরু হচ্ছে চোখের ডিফেক্ট হয়ে যাচ্ছে এমনকি আঙুলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে অনেক সময় একটু বেঁকে বেঁকে যাচ্ছে যেই হাত দিয়ে তারা মোবাইলগুলো স্লিপ করছে সেই মোবাইলের চামড়াটাও তাদের যেন একটু কিরকম কিরকম হয়ে যাচ্ছে এটা একটা ঘটনা এটা দেখছি এটা আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি সে কারণে আমার মনে হয় মোবাইল খুব একটা ভালো নয়